আমি একটা ছোটো ট্রিপে দিঘা যাওয়ার জন্য সপরিবারে চারজনে বেড়াতে যাওয়ার জন্য একটা গাড়ি বুক করতে চাই কি রকম কি ভাড়া পরবে একটু বলতে পারবেন হ্যাঁ আর আটজনের যাওয়ার জন্য কিরকম ভাড়া পরবে একটু বললে আমি একটু উপকৃত হই আর কি হ্যাঁ দিঘায় বেড়াতে যাবো